হ্যাঁ আমি রাতে আমি রাতে আমার যে টিয়া পাখিটা আছে তাকে আমি রাতে খাবার দিই জল খাবার খাওয়াই আর রাতে সেই পাখিটিকে আমি দেখি আর রাতে পাখি দেখার অভিজ্ঞতাটাই আলাদা যদি আমি একদিন আমি রাতের ছাদে বসে আছি তখন দেখি একটা গাছে পেঁচা ডাকছে কু কু করে পেঁচা ডাকছে আমি আমার ভাইকে বললাম দেখ তুই লাইটমোডে রাখ লাইটমেরে রাখ আমি পাখিটা দেখি দেখে একটু ফটো তুলি আমার ভাই আমার ভাই পাখি লাইট মেরেই থাকলে আমি ফটো পাখিটাকে পাখিটাকে ফটোটা তুললাম প্যাঁচটার ভালো ফটো উঠলো রাতে পাখি দেখা রাতে পাখি দেখতে আমার ভীষণ ভালো লাগে রাতে প্যাঁচা আর কত সুন্দর সুন্দর রাতে পাখি দেখা যায় আর আমি রাতে অনেক পাখি দেখেছি আমার বাড়িতে যে বল আরকটা শালিক পাখি আছে রাতে শালিক পাখিটা খব সুন্দরভাবে ডাকে আমার ওকে আমার ওটাকে ওটা দেখতে আমার ভীষণ ভালো লাগে পাখিটা ডাকে আমার শুনতে খুব ভীষণ খুব ভালো লাগে টিয়া পাখি টিয়া পাখিটা টিয়া পাখিটা রাতেবেলা রতেবেলা ঘুমায় ঘুমায় ওকে আমি ওবার ডেকে খাওয়াই সেটা আমার খুব ভালো লাগে রাতের বেলা লক্ষ্মী প্যাঁচা ওই পেঁচা সে প্যাঁচাটা কি সুন্দর কেমন করে ডাকে কু কু করে ডাকে সেটা সেটা আমি শুনি অথবা ভাইকে বলি দেখতে ভাইকে বলি লাইট মেরে থাক আমি দেখি পাখিটাকে ফটো তুলি পাখিটার ফটো তুলি সে ফটোটা আমার সে ফটোটা আমি খুব সুন্দরভাবে তুলি পাখের ফোটা আমার ভীষণ ভালো লাগে পাখি পাখি আমার খুবই পছন্দ কার পাখি পাখি আমার পাখিকে আমি ভীষণ পছন্দ করি বললাম না আমার বাড়িতে যে টিয়া পাখিটা আছে সেই টিয়া পাখিটাকে সেই টিয়া পাখিটাকে আমি আমি খুব যত্ন নিই খুব সুন্দরভাবে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রাতে রাত্রেবেলা রাতেবেলা ওকে আমি রাতেবেলা ওকে আমি খাবার খাওয়াই খাবার খাইয়ে আর খুব সুন্দর করে ওকে রাতেবেলা খাবার খাওয়াই খাবার খাইয়ে ওকে রেখে দিই